এটা কি হালদার ফাস্টফুড সেন্টার আমি সেই তৃষা বলছিলাম হ্যাঁ ভালো আছেন তো কাকু চিনতে পারেননি আমাকে আমি তো আগে সব সময় যেতাম সেই কলেজ থেকে বান্ধবীদের সাথে গিয়ে খুব মজা করতাম আজ ফোন করেছি কিছু খাবার অর্ডার দেব বলে আমার পছন্দের খাবারগুলো ওখানে সেই লিখে লিস্ট ছিল তো একটা অ্যাপ ছিল আপনাদের সেগুলোতে দেওয়া ছিল আছে তো এখনো আচ্ছা না থাক তবু আমি তাহলে একবার বলেই দিই বিরিয়ানি আর হ্যাঁ ভালো কথা ক প্লেট লাগবে সেটা আগে বলে দিই আজকে তিন প্লেট বিরিয়ানি লাগবে দু প্লেট চিলি চিকেন লাগবে আর ফিস কাটলেট লাগবে ছটা হ্যাঁ একটু সঙ্গে স্যালাড দেবেন হ্যাঁ আর দামগুলো কি একই আছে নাকি ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ সময় তো সব কিছুর দাম বেড়েছে যখন দাম তো বাড়বেই না হ্যাঁ আর ফোনপেতে তাহলে টাকা পাঠিয়ে দেব আর কখন সন্ধ্যার সময় আসবে তো ছটার মধ্যে আমার বান্ধবীরা আসবে ওই ছটার মধ্যে আসলেই হবে হ্যাঁ ঠিক আছে আর এখন কেমন আছেন তাহলে বলুন ভালো তো হ্যাঁ বিয়ে করেছেন নাকি শুনলাম ও তাই আচ্ছা বৌদি ভালো আছে ও আচ্ছা ঠিক আছে আর তাহলে কি ছেলে মেয়ে হয়েছে আর আমি তো অনেক দিন যাইনি ওখানে দোকানে ঠিক আছে কিন্তু যাব এক দিন হ্যাঁ আমি তো ছিলাম না এখানে বাইরে ছিলাম হ্যাঁ বাইরে অনেক দিন ছিলাম বলতে আমার বাবার কাজের সূত্রে একটু বাইরে ছিলাম ওখানে তখন আর বাড়ি ফিরে এসে প্রথমেই মনে পড়েছে রেস্টুরেন্টের খাবারের কথা সব বন্ধুরা আসছে বান্ধবীরা আসছে তাই একটু ওই জন্য খাবার দাবার বলি দেখি সঙ্গে সঙ্গে বলি কাকুর দোকানেই আগে অর্ডার দেব তাই হ্যাঁ আর হ্যাঁ ওই জন্যই তো ফোন করেছিলাম তাই হ্যাঁ আর